যাবো একটু বেলা হবে আরে বাবা আমি এখানে একটা রুগী দেখছি দেখে রুগীটা দেখে ছেড়ে তবে ত যাবো আমি রুগীটাকে ফেলে রেখে যাবো তা আমার চেম্বারে রুগি এসছে আমি তাকে দেখে যাব তাকে রেখে দিয়ে আমি যাবো কত এই হাজার তিনেক দেবে আমি এতে গেলে আমার দিতে হবেন বাড়িতে গেলে আমার তিন হাজার টাকা দিতে হবে না আমি বাড়িতে যাবো আমার ত একটা এ আছে আর না আমি ওই তিন হাজার টাকা আসব তারপর তিন হাজার টাকাই হবে আমাদের খরচা বাড়ছে আমি এখানে রুগীটা দেখি দেখে তারপরে আমি যাচ্ছি আমার একটু দেরি হবে আরে তুমি ছটপট করলে আমি কি ছটপট করবো না কি আমি এখানে রুগি টাকে দেখে তবে ত যাবো তাই আমার কি গাড়ি আছে আমি গাড়িতে যাবো গাড়িতে রোডে যাবো রোডে গাড়িটা পেলে তবে তো আমি গাড়িটার মধ্যে যাবো নাকি আমার বাইক টাইক আমি নিয়ে যাবো